আমাদের দেশের হাসপাতাল খুব উন্নত খুব ভালো চিকিৎসা করে ডাক্তারবাবুরা খুব ভালো ব্যবহার করে রুগীর সঙ্গে বন্ধুর মতোন মেশে রুগীর সেবা করে আমাদের এই হাসপাতালে খুব কম খরচে চিকিৎসা করা হয় ওষুধও কম দামে দেয় কোভিড ও ডাক্তারবাবুরা দিনরাত এক করে রুগীদের সেবা করে গেছে স্যানিটাইজার ও মাস্ক প্রত্যেক রুগীকে দিয়েছে আমাদের হাসপাতালে ভালো স্বাস্থ্যসেবা পেতে গেলে ভালো ডাক্তারবাবুর দরকার জরুরী ওষুধপত্র থাকা খুবই দরকার